ছোট থেকেই দেখেছি আমার বাবা খুব গাছের প্রতি যত্নশীল বা গাছ লাগাতে খুব ভালোবাসেন আমার ছোটর থেকেই দেখার পর ইচ্ছে হয় যে আমি যখন একটু নিজে বড় হব তাহলে একটা আমি বাগান তৈরি করব তাই যখন একটু বড় হলাম মানে বারো চোদ্দ বছর আমার বয়স হল মানে আমি নিজেরটা নিজে করতে পারব তখন আমাদের বাড়ির পাশেই আমাদের একটা বাগান ছিল দিয়ে সেখানেই জমি বাবা হয়তো একদিকটাই বাগানে কিছু সবজি লাগিয়েছে বাবা খুব ভালোবাসেন সব কিছু লাগাতে বা ফুলের গাছ লাগিয়েছে আমি বলছি বাবা আমি কিন্তু এই ফুলের গাছ লাগাব গোলাপ গাঁদা যখন যেটা সিজনের বা এই জবা বা অন্য অন্য যে বিভিন্ন রকম ফুলের গাছ আমি সংগ্রহ করি বা বাবা আমাকে এনে দেন ওগুলো আমি নিজের মতো করে লাগাই তাতে জল দিই তারপর যখন যেটা দেওয়া হয় বাবাকে জিজ্ঞাসা করি যে ওটাতে কোনও কিছু রাসায়নিক দিতে হবে নাকি গাছের পাতাগুলো ঠিকঠাক আছে কিনা তখন সেটা আমি দিই আমি নিজেই ওই আমার যেই কটা গাছ আমি লাগাই নিজেই আমি পরিচর্যা করি আমার খুব ভালো লাগে আমি স্কুল থেকে আসার পর বিকালের দিকে একটু গাছগুলোকে জল দিলাম একটু তাদের গোড়াগুলো পরিষ্কার করলাম ঘাস টাস সব আগাছা জন্মালে খুব ভালো লাগে ছোটর থেকেই আমার বাগানে বাবা যেভাবে করে ওটা দেখে দেখেই নেশা যে আমিও যদি পারি একটু বড় হয়ে আমি একটা বাগান তৈরি করব তো এখন আমি অনেক বড় হয়েছি তো যাই হোক আমার হচ্ছে এখন বিয়ে হয়ে গিয়েছে আমি শ্বশুর বাড়িতেও মানে ছাদে একশোর উপরে আমার টব আছে ওখানে আমি বিভিন্ন সিজনে বিভিন্ন রকম ফুল গাছ সব কিনে নিয়ে এসে বিভিন্ন রকম গাছ ফুল গাছ বলুন আর সবজিরই গাছ বলুন লাগাই নিজেই আমি টুলু পাম্প দিয়ে উপরে পাইপে জল তুলে জল দিই টবে হ্যাঁ আর দেখতে খুব ভালো লাগে সবাই বলে যে তোমার গাছের পরিচর্যা করা বা তোমার যে গাছ লাগানো খুব ভালো লাগে এমনকি গাছগুলো ফুল ধরলে খুব দেখতেও সুন্দর আর তাই বেগুনের গাছ লাগিয়েছি বেগুন হয়েছে খাওয়ার থেকে দেখতে সুন্দর লাগে মানে এটার আনন্দটা মানে উপভোগ করার ব্যাপারটাই আলাদা যে নিজের হাতে গাছ লাগিয়েছি হ্যাঁ এটাই আর কি